আমি গত সাত তিন দু হাজার তেইশ তারিখে হাওড়া থেকে কলকাতাগামী একটি ক্যাব বুক করি এবং কলকাতায় মাণিকতলায় নামার পর আমি আমার মোবাইল ফোনটি নিতে ভুলে যাই আমি গাড়ি নম্বর ডাবলুবি ছাপ্পান্ন পি কুড়ি বাইশ এই গাড়িটির ড্রাইভারকে আমি আমার নম্বরটি ফেরত দেওয়ার জন্য অনুরোধ করতে চাই